হ্যাঁ রাখি বল

হ্যাঁ আমি তো জগ যোগেন্দ্রনাথ মন্ডল কলেজের ফর্ম ফিল আপ করেছি বাংলাতে করেছি আর এখানে আসলে বাংলা বিভাগটা খুবই ভালো আমি যেটা শুনেছি এখানে ছোটোবেলার থেকেই বাংলা পড়ার ইচ্ছে ছিলো তুই কী করলি বল না যোগেন্দ্রনাথ ছাড়া একনো অবধি আমার কোথাও করা হয় নি কোথায় কোথায় করবো আসলে ওটাই ভাবছি ওটা নিয়েই একেবারে কনফিউসড রয়েছি কোথায় করা উচিত আর কোথায় কোথায় ভালো যেগুলো যে জায়গাগুলোয় ভালো নয় সেই জায়গাগুলোয় তো করে লাভ নেই না হ্যাঁ সেটাও পড়ানো হয় বাংলা বিভাগটা ওই জন্যেই তো ভালো হ্যাঁ আর তুই কি এইখান থেকে আর কোথাও যাবি মানে উত্তর চব্বিশ পরগনা থেকে কি কোথাও যেতে চাস অন্য জেলাতে হ্যাঁ সেটা তো আমিও জানি না কিন্তু এই আমাদের যোগেন্দ্রনাথ মন্ডল কলেজে তোর প্রচুর মানে বেশি নম্বর লাগে মানে র্যাঙ্ক খুব হাই র্যাঙ্কে থাকে তো সেটাই সমস্যার আমি তো ভাবছি যে বাংলায় চান্স পাবো কিনা সেটাই একটা বড়ো বিষয় আর আমি অন্যান্য জায়গায় করিও নি মানে আমার বাংলা ছাড়া এখানে ছাড়া আর কোথাও পড়ার ইচ্ছে নেই যদি না হয় তাহলে আমি অন্য লাইন নেবো কম্পিউটার নিয়ে দেখতে পারি তখন আঠাশ তারিখ অবধি এখন অনেক সময় ফেব্রুয়ারির আঠাশ তারিক অবধি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ